মধ্য যুগে কিছু কিছু রাজাদের কথা আমরা শুনেছি তার মধ্যে অন্যতম আকবর বাবর হুমায়ুন জাহাঙ্গীর ঔরঙ্গজেব তার মধ্যে একটি গল্প আমরা জানি কী হিন্দু মহিলা রানি যোধা বাই ও মুঘল সম্রাট আকবর হিন্দু রানি যোধা বাঈকে বিবাহ করে যোধা বাই মুঘল সম্রাট আকবরকে ঘৃণা করত কিন্তু কিছুদিন পর তাদের মধ্যে একে অপরের সঙ্গে ভালোবাসা হয় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে তাদের সম্পর্ক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রক্ষিত আছে তাদের ভালোবাসার কাহিনি ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে জীবিত থাকবে এটা একটা সিনেমা হয়েছে যেটাতে প্রজাদের কাহিনি বর্ণিত আছে প্রজারা কীভাবে জীবনযাপন করছে তার কাহিনি বর্ণিত আছে তাদের ভালোবাসার কাহিনি এই সিনেমাটাতে আছে